হ্যাঁ এটা সুরজ রেস্তোরাঁ তো হ্যাঁ আমি এখান থেকে কিছু খাবারের অর্ডার দিতে চাইছিলাম তার মধ্যে রয়েছে ইটালিয়ান মেক্সিকান চাইনিজ এই ধরনের খাবার রয়েছে আর কি হ্যাঁ চাইনিজের মধ্যে চাউমিন আর ইডলি ধোসা হবে সাউথ দক্ষিণ ভারতের এই খাবারগুলোই আমার দরকার ছিল হ্যাঁ আমার ঠিকানাটা বলতে পূর্ব মেদিনীপুরের জগন্নাথ মন্দির চেনেন তো বাসস্ট্যাণ্ডের কাছে হ্যাঁ ওখান থেকেই একটা গলির পরেই আমার বাড়িটা হ্যাঁ আপনি হচ্ছে দু প্লেট করে সব জিনিসের অর্ডারগুলো নিয়ে নিন আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তো হ্যাঁ নেওয়ার পরে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি কত কতক্ষণ লাগবে সময় দিতে তিরিশ মিনিট আচ্ছা তিরিশ মিনিট অপেক্ষা করছি আপনি আসবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ স্যার হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিন